পশ্চিমবঙ্গে বিশেষ করে বাঙালিদের জামাই ষষ্ঠী বেশ বড়ো করেই পালন করে আগে জামাইকে নিমন্ত্রণ করে আসে তারপর জামাই এলে তাকে বসিয়ে নানা রকম খাবার খাওয়ানো হয় এছাড়া তার মঙ্গলের জন্য ষষ্ঠী পুজো করেন সব শাশুড়িরাই তাকে মাছ ভাত মাংস মিষ্টি আম লিচু কাঁঠাল ইত্যাদি খেতে দাওয়া হয় পয়লা বৈশাখ বাংলা বছরের শুরু হয় সেই দিন সকালে দোকানে দোকানে গণেশ পুজো ও হালখাতা হয় খাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে বছরের শুরু হয় বিকেলে সব ক্রেতা বা আসেন দোকানে ও মিষ্টি নিয়ে যান পৌষ সংক্রান্তিতে হলো পিঠে খাওয়ার উৎসব নতুন চালের পায়েস পুলি পিঠে মালপোয়া পাটি সাপটা ইত্যাদি বানানো হয় এবং খাওয়াও হুম